ভারতের সবাই কিন্তু চা পছন্দ করে চা একটি পানীয় জাতীয় খাদ্য সকালে ঘুম থেকে ওঠার পরে চা খাওয়ার বেশিরভাগ মানুষেরই একটি নেশা রয়েছে চা না খেলে হয়ত তারা কোনও কাজে মন বসাতে পারে না এটা এক প্রকার নেশাই বলতে পারেন কিন্তু এই নেশাটি কিন্তু মানুষের জীবনে অনেক ক্ষতি করছে বিশেষত যদি সকালে উঠে আপনি দুধের চা পান করেন তাহলে কিন্তু সে আপনার লিভারকে ক্ষতি করতে পারে আপনার পেটে গ্যাসের সৃষ্টি করতে পারে আমার মনে হয় সকালে উঠে দুধ চা না খেয়ে আপনি যদি লিকার লাল চা খেতে পারেন তাহলে হয়ত আপনার শরীরে সেই পরিমাণে ক্ষতিটি হবে না আমি বাড়িতে চা বানাই প্রায়শই চা বানাই বাড়িতে কেউ অতিথি এলে তাদেরকে আপ্যায়ণের জন্য আমি চা বানিয়েই থাকি আমি যদি দুধের চা বানাই তাহলে প্রথমে জল অল্প একটু দুধের সাথে জল মিশিয়ে প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিই ফোটানোর আগে আমি চিনিটা দিয়ে দিই তাহলে চায়ের মধ্যে চিনিটা গলে যায় তারপের একটু এলাচ দিয়ে দিই এবং একদম শেষে কিন্তু আমি ওই চায়ের যে গুড়ি চায়ের পাতা তা কিন্তু দিয়ে দিই এবং দিয়ে পরে তারপরে চাটিকে ভালো করে ফুটতে দিই ফুটিয়ে পরে বেশ কড়া করে আমি চা বানাই